হুঁ বলুন না ও ভেতরে তো ভেতরের রাস্তা দিয়ে যে যাবো এবার সেইখানে তো আমার প্যাসেঞ্জার আর নেওয়া যায় না আমি এই যাচ্ছিলাম একটু প্যাস যাতে একটু প্যাসেঞ্জার হয় ওই জন্যে একটু যাচ্ছিলাম আমি রোড দিয়ে তো একটু খেয়াল হালকা একটু এ হয়ে গেছে বুঝতে পেরেছি এবার আমারও হয়তো একটু ভুল হয়েছে কিন্তু আমার এখানে এই ছাড়া তো পথ ছিলো না আমি একটু রাস্তা দিয়ে গিয়েছিলাম মেইন রোড দিকে আর কি সে তো অবশ্যই আচ্ছা আপনাদের আইন কী আছে আপনাদের আইন কী আছে আচ্ছা যেমন

আচ্ছা আচ্ছা আমার জানা ছিলো না আমার ভুল হয়ে গেছে তাহলে আমার অন্য ওই জন্যে তো শুনছি সে তো অবশ্যই একই বার দ্বিতীয় বার আর মিসআন্ডারস্ট্যান্ডিং হবে না ও ভেতরের দিকে আমাদের ভেতরের লাইন তো টোটো অনেক বেশি হয়ে গেছে সেই জন্য এই এতো সমস্যা হচ্ছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে